আমার ছোটবেলায় সবচেয়ে প্রিয় স্মৃতি হল বন্ধুদের সঙ্গে একদিন অযোধ্যা পাহাড়়ে বনভোজনে যাওয়া অযোধ্যা পাহাড় তো আমরা তখন গিয়েছিলাম এখনকার মতো এতটা উন্নত ছিল না এবং রাস্তাঘাটও ঠিকঠাক ছিল না তখনকার কাঁচা রাস্তা ছিল সেই কাঁচা রাস্তার মধ্যে দিয়ে আমরা ট্রাকে চড়ে অনেক জন মিলে সেখানে গিয়েছিলাম সেখানে পাহাড়ে আমরা রাস্তা যেহেতু খারাপ ছিল তাই পাহাড়ে পুরোটা উঠতেই পারিনি রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তারপরে আবার কোনোরকমে সেই আমরা উপর থেকে নীচে নেমেছি গাড়ি নিয়ে আমাদের একজন গাড়ি ঠিক করার লোক ডাকানো হল দিয়ে তিনি এলেন কত দেরি করে তারপরে আবার গাড়ি সারানো হল দিয়ে আমরা নীচে নামতে পেরেছি তারপরে আমরা আবার ওখানে বঁটি নিয়ে যেতে ভুলে গিয়েছি সেই আবার বাঁধাকপি কাটার প্রচণ্ড অসুবিধা বাঁধাকপি কি আরও অনেক সবজি ছিল সবই কাটার অসুবিধে সেই আমরা কোনোরকমে কেটে সিদ্ধ করে গ্লাসে করে বাঁধাকপি কেটেছিলাম সিদ্ধ করে খাবার দাবার আমাদের খাওয়া হয়েছিল এইসব এইসব করার মাঝখানে সে আমাদের কত আনন্দ বাড়ি থেকে ফোন যাচ্ছিল বার বার যে তোরা বাড়ি ফিরে আয় কিন্তু আমরা তাও বাড়ি ফিরে আসিনি শেষ পর্যন্ত আমরা একটা পিকনিক করে তবেই বাড়ি ফিরেছিলাম আমরা ওখান থেকে রাস্তা দিয়ে গাড়ি ঠিক হয়ে যাওয়ার পরে নেমে সেখানে নীচে একটা ঝরনার সামনে এসে ওইখানে খাবার দাবার খেয়েছিলাম রান্না করে তারপরে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে রাত দশটাতে বাড়ি ফিরেছিলাম অনেক রাতই হয়ে গিয়েছিল বাড়ি পৌঁছতে সেইজন্য বাড়ির বাবা মারা প্রচণ্ড বকা দিয়েছিল আমাদেরকে বলছিল যে তোদেরকে ফিরে আসতে বলেছিলাম কিন্তু তোরা কেন ফিরে এলি না কিন্তু এমনিভাবে কি মাঝরাস্তা দিয়ে ফিরে আসা যায়